হ্যাঁ দাদা বলছি আপনাদের বাস আছে তাই তো ও তা বলছি তো বাস আছে এখন ভাড়া হবে দু দিনের ট্যুরের জন্য কেমন লাগবে বলুন তো তা এখান থেকে ধরো পুরী পুরী কতো কিলোমিটার আছে ধরো পাঁচশো কিলোমিটার টিটার হবে কুড়িজন যাবো কুড়ি সিটের বাস পঁয়তিরিশ হাজার তাই তো মা মাথা পিছু কতো পড়ছে ওটা কম কম সম করে হয় না ওটা টোল ট্যাক্স নয় আমরা দিতাম